হ্যালো আপনি কি পেট্রোল পাম্পের পিকু দি বলছেন তো পেট্রোল পাম্পে কাজ করেন হুমম ওই দোকানেই তো আপনি থাকেন না আমি তো ওই দোকানে অনেকবারই পেট্রোল কিনেছি আপনার কাছ থেকে তাই আপনাকেই চিনি আপনার নম্বরটা ওখানে দেওয়া আছে তাই বলি যে দিদিকে একটু ফোন করে যোগাযোগ করি দেখি পেট্রোলের আমি রুনু বলছি আপনি আমাকে ঠিক চিনবেন না আমার ওই পূর্ব মেদিনীপুরেই বাড়ি আর কি আপনার ওই পেট্রোল পাম্প থেকে পাঁচ মিনিট গেলেই আমার বাড়িটা পড়ে যাবে তো ওখানে ওখানে পেট্রোলের দাম দিদি কেমন আছে এখন বাড়ছে না কমছে হ্যাঁ ওই পেট হুম সেই তো পেট্রোলের দাম যদি এত কমোবর্ধমান হয়েই যাচ্ছে যেমন প্রতিদিন পেট্রোলের দাম বাড়ছে এটা তো প্রত্যেকের জীবনেই প্রভাব ফেলছে বলুন আমরা একটু বাজার দোকান যাব সেক্ষেত্তেও যদি আমরা গাড়িটা বার করি ভাববো দশ বার হুম কিন্তু গ্যাসটা ধরুন একবার তুললেও তবু ঠিক আছে কিন্তু পেট্রোলটা তো সব সময় নিত্য নৈমিত্তিক আমাদের যেন সঙ্গী হয়ে গেছে পেট্রোলের দাম বাড়ার ফলে আমাদেরকে যে ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে নিয়ে যাব কোনও যে ছবি আঁকার স্থানে নিয়ে যাব কোনও টিউশনিতে পড়াতে নিয়ে যাব তাহলে এত পেট্রোলের দাম বাড়লে আমরা কী করে চলব যাতায়াত করাটাই তো মুশকিল হয়েছে কোনও আত্মীয় স্বজনের বাড়িও যেতে পাচ্ছি না এত পেট্রোলের দাম বাড়লে এক কিলোমিটার যাব এই তেলটা খেয়ে নিচ্ছে তাহলে কী করব বলুন দেখি কী ভাবছে সরকার যে জানি না কিন্তু পেট্রোলটাও যদি এত বাড়ে তার জন্য তো বাস ভাড়াটাও বেড়ে যাচ্ছে না পেট্টোলের দাম বাড়ার সাথে সাথে

হ্যাঁ আর পেট্টোলের দামটা বাড়ার জন্য যে এ এত্ত অসুবিধা হচ্ছে যে পেট্টোলের দাম বাড়ার জন্য যে মানুষ যেতেই পাচ্ছে না পেট্টোলের দাম এত্ত বাড়ছে কী যে হবে পেট্রোলের দাম বেড়েই চলেছে মুশকিল ব্যাপার কারণ গাড়ি ভাড়াও তো বেড়ে যাচ্ছে পেট্রোলের দাম বাড়ছে মানেই গাড়ি ভাড়া বাড়ছে এটা তো মুশকিল হয়ে যাচ্ছে মানুষের গাড়ি ভাড়া এত বেড়ে যাচ্ছে যে গাড়ি ভাড়া বেড়ে বেড়ে মুশকিল হয়ে যাচ্ছে মানুষ এইটুকু যাবে বলছে কুড়ি টাকা দাও পঁচিশ টাকা দাও তখন মানুষ তো বাসে উঠে রীতিমতো ঝগড়া কচ্ছে কিন্তু কিছু তো করার নেই পেট্রোলের দাম বাড়ার জন্যই এই অসুবিধাটা হচ্ছে সেটা তো মানুষ বুঝতে পাচ্ছে না না এই হচ্ছে অসুবিধা এত বাড়ছে যে ধারণার বাইরে এত বাড়লে মানুষ কী করে যাতায়াত করবে এগুলোও তো দেখতে হবে কারণ আমরা তো আর সাইকেলে করে এ পাশ থেকে ওপাশ যাব না

আচ্ছা তাহলে ঠিক রাখছি ওটা একটু কোমাকোমি যদি হয় কিছু আমাকে ফোন করবেন আমি তাহলে একটু বেশি করেই ভরে নোবো ফুল ট্যাঙ্কি যাতে অনেক দিন অন্তত চলতে পারে ঠিক আছে